হ্যালো আমি কবিতা মাহাতো মডেল বলছি আপনি কি মেকাপ আর্টিস্ট রিয়া পাল বলছেন হ্যাঁ আমার ম্যানেজারের সঙ্গে কি আপনার কথা হয়েছে হ্যাঁ কয়েক দিন ধরে আমি খুব ব্যস্ত থাকায় কথা বলতে পারিনি আপনার সঙ্গে আমার পনেরো তারিখে একটা ফটোশুট আছে তো চাইছিলাম একটা ভালো মেকাপ আর্টিস্ট শুনেছি আপনি খুব ভালো মেকাপ করেন তাই আপনার সঙ্গে আগের থেকেই যোগাযোগ করেছি আচ্ছা আমি একটু আলাদারকম চাইছিলাম যাতে একটু সুন্দর লাগে তো পারবেন কি আপনি সেইরকম সাজিয়ে দিতে হ্যাঁ আমার ফটোশুটটা হচ্ছে সমুদ্রের ধারে তো আলাদাভাবে একটু মেকাপ খুব সুন্দর হবে যেন ভালো লাগে দেখতে সেইরকমভাবে হ্যাঁ ওই আমার শুটিংটা হবে মানে ফটোশুটটা হবে এগারোটার থেকে তো আপনাকে একটু তাড়াতাড়ি আসতে হবে সময় মতো হ্যাঁ আমার ঠিকানাটা হচ্ছে তেলকল পাড়া শ্মশানকালি মন্দিরের সামনে তাহলে আপনার পারিশ্রমিকটা একটু বলুন কত নেবেন আচ্ছা কুড়ি হাজারটা একটু বেশি হয়ে যাচ্ছে না আমার আরো ফটোশুট আছে তো তার জন্য একটু কমালে ভালো হত সতেরো হাজার মতো আচ্ছা আচ্ছা তাহলে আঠেরো করুন এটাই আমার ঠিক লাগছে তো আর হ্যাঁ হ্যাঁ দুপুরে হবে এগারোটার থেকে রোদে হবে একটু সুন্দরভাবে সাজালে ভালো হত হ্যাঁ আর পাহাড়েও যাব তো তার জন্য একটু আলাদাভাবে সাজলে ভালো হত আচ্ছা তাহলে মেকাপের পাহাড়ে যাব তো তাহলে তো চুল খোলা থাকলে ভালো লাগবে কি খোঁপা করা থাকলে আচ্ছা সেই অনুযায়ী কী রকম ড্রেস পরলে ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আচ্ছা ঠিক আছে রাখছি থ্যাংক ইউ